নমস্কার দাদা প্রতিমা হোটেল বলছেন হ্যাঁ আমি যে খাবারটা অর্ডার করিয়েছিলাম সেই খাবারটা একটু এক্সচেঞ্জ করতে চাই না না খাওয়ারে কোনও অসুবিধা নেই একটুকুনি পরিমাণটা কমাতে চাইছি হ্যাঁ তাহলে একটুখানি লিখুন ডেলিভারি বয়কে একটুখানি বলে দেন ওইটা বলছি যে রুটি দুটো লেখা ছিল ওই দুটো রুটি না দুটো রুটির বদলে আপনি একটা রুটি করুন আর ওর সঙ্গে অন্য কিছু দিয়ে দেন ভালো কি আছে বিরিয়ানি হবে আপনাদের কাছে কীসের বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি নেই আচ্ছা তাহলে চিকেন বিরিয়ানি এক প্লেট করুন আর একটা রুটি করুন বিলটা বিলটা তৈরি করে দেবেন তাহলে বিলটা তৈরি করে ডেলিভারি বয়কে বলুন তাহলে আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি না না অসুবিধা নেই না রুটিটা দুটো রুটি খেতে চাইছি না যার জন্য রুটি একটা দিতে বলছি হ্যাঁ একটা রুটি দেন আর বিরিয়ানি দেন এক প্লেট না না ঠিক আছে ঠিক আছে হুম রাখছি তাহলে ভালো থাকবেন